হ্যাঁ রে বলছি কি যে এই তো এবার দুর্গাপূজা আসছে প্রদীপ টদিপ কিনতে হবে পুজো করার জন্য তো এইবারে তোর কোনো ভালো প্রদীপের দোকান জানা আছে যেখানে সস্তায় ভালো প্রদীপ পাওয়া যাবে আচ্ছা আমাকে আগের বারে যখন কিনেছিলাম তখন আনবার সময় সবগুলো ভেঙে গেল তারপরে অনেক ঝামেলা হল এটার জন্য এবারে আবার আগেই জিজ্ঞেস করে নিয়ে ভালো প্রদীপ কেনাটাই বেশি ভালো হবে আমার মনে হয় আচ্ছা বলি প্রদীপগুলোর যে মানে মোটা তো থাকে কিন্তু কেমন মোটা হচ্ছে বেশি মোটা হচ্ছে না অনেক পাতলা টাইপের মানে আনতে আনতে ভেঙে যাবে না তো হ্যাঁ আমার অন্যবার সেরকমভাবে প্রদীপ কিনা হয়নি মা পাঠিয়েছিলো আমায় প্রদীপ কিনতে তো সেই জন্যই তোকে একবার জিজ্ঞেস করে নিলাম কি যে কেমন প্রদীপ কিনলে ভালো হবে আর আমাকে আরেকটা আর আমাকে আরেকটা জিনিস বলতো প্রদীপগুলো মানে কেমন প্রদীপ নিলে ভালো হবে বড় প্রদীপ না মাঝারি প্রদীপ না ছোটো প্রদীপ হ্যাঁ হ্যাঁ আর প্রদীপের সেই পোলতে তারপর ওইগুলা কোথায় কিনলে ভালো হবে হ্যাঁ তারপরে আবার সেই এখানে প্রদীপটাতে তেল দিতে হয় ওইগুলোর জন্য সেই একবারেই আমি কিনে নেবো ভাবছি দশকর্মা ভান্ডারে তেল আর পোলতে ওইগুলো পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে আমি ওইখানে গিয়ে নিয়ে তখন তোকে আরেকবার ফোন করবো এখন রাখছি হ্যাঁ